ছোটো বড়ো রবীন্দ্রনাথ ঠাকুর এখনও তো বড়ো হইনি আমি ছোটো আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড়ো হয়ে বাবার মত হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মত বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্যে করবো না তো তারা ছাতা একটা ঘারে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরুমশায় দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড়ো গুরুমশায় শুনে তখন কবে বাবুমশায় আসি এখন তবে খেলা করতে গিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল কোরো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছো না কি মামা হয়েছি যে বাবার মতো বড়ো দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সেই খোকা আর নাই তো আমি যেদিন প্রথম বড়ো হব মা সেদিনে গঙ্গাস্নানের পরে আসবে যখন খিড়কি দুয়োর দিয়ে ভাববে কেন গোল শুনি নে ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তরো আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মা এনে দেব আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজনতলার হাটে বাবার নৌকা কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোটো ছোটো রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো আমি বলবো দাদা পরুক এসে আমি তখন আমি এখন তোমার মতো বড়ো দেখছো না কি যে ছোটো মাপ জামার পরতে গেলে আঁট হবে যে আমার